খেলাধুলার মনোভাব বলতে বুঝি বা খেলোয়াড়ই মনোভাব বজায় রাখার গুরুত্ব বলতে আমি যেটা বুঝি সাধারণত মানুষের মন মানসিকতা ভালো থাকা চাই আর খেলোয়াড়ি খেলোয়াড়ি মনোভাবযুক্ত মানুষেরা খুবই উন্নত আর পজিটিভ ধরনের এরা হয়ে থাকে আর এদের ধ্যান ধারণা আরও উন্নত হয় আরও পাঁচজনকে তারা টিমের সঙ্গে ভালোভাবে যুক্ত করে তাদের সঙ্গে সমস্ত সুবিধা অসুবিধা তাদের সঙ্গে আলোচনা করে তাদের সুবিধা অসুবিধা আলোচনা করেই তারা এগিয়ে যায় এবং সবসময় খেলোয়াড় ভিত্তিক মনোভাব তাদের মধ্যে থাকে সুপ্ত থাকে এবং জাগ্রতভাবেও থাকে তারা সবসময় চেষ্টা করে যে কীভাবে যে খেলাটাকে আরও উন্নতি করবে কীভাবে খেলার থেকে আরও ওরা উন্নত হবে খেলাটাকে আরও প্রসারিত করবে আর এর জন্যে ওরা বিভিন্ন রকম মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকে বিভিন্ন এক্সারসাইজ করে ধ্যান করে আলাপ আলোচনা করে একটা খেলোয়াড়ের মনোভাবের গুরুত্ব আপনি উদাহরণ দিলে বুঝতে পারবেন সচিন তেন্ডুলকর যখন চৌদ্দ বছর বয়সে ক্রিকেট খেলতে এসেছিলেন তার প্রথম দিকে ইন্টারন্যাশনাল ম্যাচে পাকিস্তানের একজন বোলার তাকে বাউন্স দিয়ে তার নাক ফাটিয়ে দিয়েছিলেন তার এত দৃঢ় খেলোয়ার মনোভাব মানে এত সুন্দর মনোভাব ছিল যে তিনি ভয় পেয়ে হ্যাঁ মাঠ ছেড়ে কিন্তু কাপুরুষের মতো বে বেরিয়ে যায়নি এটা হচ্ছে খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ বিষয় এবং খেলোয়াড়ি মানুষদের গুরুত্বপূর্ণ মনোভাব সেই জন্যে আর শচীন তেন্ডুলকর এত বড় খেলোয়াড় এবং বিশ্বজোড়া তার নাম এবং বিশ্বজোড়া তার চেনা এখনও পর্যন্ত মা মানুষ তাকে ভগবানের মতো চোখে দেখে ক্রিকেট জগতে বিশেষ করে আর সেই দিন যদি যেদিন উনি আঘাত পেয়েছিলেন প্রথম খেলছেন এসে তখন তার মনোভাব যদি পরিবর্তন হয়ে যেত তাহলে আজ হয়তো তিনি এই জায়গায় পৌঁছাতে পারতেন না আর শচীন তেন্ডুলকর হতে পারতেন না আমি দুটো উদাহরণ দিই এদিকে শচীন তেন্ডুলকর আর বিনোদ কাম্বলি বিনোদ কাম্বলি কিন্তু শচীন তেন্ডুলকরের চেয়ে ভালো খেলোয়াড় ছিল আজ তিনি হারিয়ে গিয়েছে মানুষের ভিতর মনের থেকে আজ তার অবস্থা দেখুন আর শচীন তেন্ডুলকর কোথায় দেখুন কোন চূড়ায় তিনি উঠে আছেন এটা শুধু মনোভাব মনোভাবটাই আসল মানসিকতাটাই আসল খেলোয়ার মানসিকতাটাই আসল খেলোয়ার মনোভাব কত থাকাটাই মা মেইন গুরুত্ব যুবরাজ সিংয়ের কথা হয়তো আপনাদের মনে আছে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এত তার দারুণ পজিটিভ মানসিকতা ছিল যে আর সেইখান থেকে তিনি ক্যান্সারের অত মারাত্মক মরণাপন্ন ব্যাধি থেকে ফিরে এসে আজ তিনি এত উন্নতি করতে পেরেছেন সেই জন্যে আজ তিনি আমাদের কাছে যুবরাজ এই মানসিকতাটাই কিন্তু এক খেলোয়াড়ে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যায় এবং মানুষের মনে জায়গা করে দেয় ওই জন্যে কোনো যে কোনো খেলোয়াড়কে খেলার আগে একটা তার ভালো মানসিকতা মনোভাব তৈরি করতে হবে আমার কাছে মনে হয় তো সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ এর জন্যে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করুন ধ্যান করুন ভালো লোকের সঙ্গে কথা বলুন আরও ভালো খেলোয়াড়দের সঙ্গে কথা বলুন তাদের সম্বন্ধে জানুন তারা কীভাবে এগিয়েছে তারা কীভাবে খেলায় আরও উন্নতি করেছে হ্যাঁ যত ভালো ভালো খেলোয়াড় প্রতিযোগীদের সঙ্গে যত মেশা যাবে তাদের মনোভাব বোঝা যাবে তারা কীভাবে এগিয়েছে তারা কীভাবে তাদের জীবন তাদের লাইফস্টাইল সে সম্বন্ধে জানতে পারলে আরও খেলোয়াড়ের মনোভাব আরও দৃঢ় হবে আরও সুন্দর হবে